গার্ডেনিং বা বাগান পরিচর্যা এটা আমার বাড়িতে বংশ পরম্পরায় চলে আসছে আমি ছোটো থেকে দেখে এসেছি বাড়ির দাদু দাদুর বাবা বা তারপর আমার বাবা সবাই বাগান পরিচর্যা করাটা একটু পছন্দ করেন তো তাঁরা ভালোভাবে জানেন যে গাছকে কীভাবে গাছের স্বাস্থ্য কীভাবে ভালো রাখবে বা গাছ কীভাবে যত্ন নেবে বা মোটাবে বা কখন জল দিতে হয় কোন গাছ কখন লাগাতে হয় বা কিছু তো সবকিছুই তারা জানে তো তাদের কাছ থেকে আমি শিখেছি কীভাবে কী করতে হয় কখন গাছে সার দিতে হয় কখন গাছের ফসল ধরে যায় বা কখন পোকা লাগে বা নানারকম কিছু আমি তাদের কাছ থেকেই শিখেছি এবার ছোটোর থেকে দেখে আসছি তারা কীভাবে কী করে আসছে গাছকে কীভাবে পরিচর্যা করছে তো আমি তাদের কাছ থেকেই পরামর্শ নিই আমার গাছের ভালো স্বাস্থ্য কীভাবে হবে বা কী সার দিতে হবে তো তাদের কাছ থেকে আমি সবকিছু জেনে আসছি ছোটো থেকে